হ্যাঁ আমি নতুন নতুন ছবি আঁকতাম ছবি আমাকে আঁকতে ভীষণ ভালো লাগে তাই ছোটোবেলা থেকে আমার মা আমাকে স্কুল টিচারের কাছে ভর্তি করে দেয় আঁকার আঁকা যেখানে শেখানো হয় সেখানে বসে বসে ছবি আঁকতাম তার পরে একটু যখন বড় হলাম তখন আমাকে পড়াশুনোর চাপের জন্য আমাকে আঁকাটি ছেড়ে দিতে হয় তবুও আমি হাল ছাড়িনি আমি বাড়িতে বসে বসে আঁকতাম ফুলদানি আঁকতাম বল আঁকতাম একটা ছোট্টো ছেলে বানিয়েছিলাম সে জন্মদিনে কেক কাটছিল ওই ছবিটা বানাতাম এভাবেই ছোটো ছোটো আমি আঁকতাম এঁকে এঁকে আমি যখন বড় হলাম তখন আমি আলপনার মাধ্যমে ছবি এঁকেছি আজ আমি সেই বর্ণনাই করছি আজ আমি মেহেন্দি করেছি সেই জন্য আমাকে যখন বিয়ে বাড়ি আসে তখন আমাকে ডেকে নিয়ে যাওয়া হয় মেহেন্দি করার জন্য হাতে হাতে সেই সব ডিজাইন হয় খুব সুন্দর সেই সব ডিজাইন আমি কিন্তু অনলাইনের মাধ্যমে শিখেছি অনলাইনে আজ কত কী না দেখা যায় এখনকারের মোবাইলে টিভিতে কত কী দেখা যাচ্ছে সেই অনলাইনে টিভি খুলে আমি মোবাইল খুলে আমি সার্চ করেছিলাম ইউটিউবেতে যে কীভাবে হাতে ছবি আঁকব মেহেন্দির ডিজাইন দেখাও বলতেই সাথে সাথে উনারা অনেক রকমের ডিজাইন বের করে দেন সেই দেখে আমি কী করলাম নিজের হাঁকে আঁক আঁকতে পছন্দ করলাম এবং শুরু করলাম এইভাবে আঁকাটাকে আমি নিজের মনের মধ্যে গড়ে ফেলেছিলাম এবারে কী হয় পাড়াতে সবার যখন অনুষ্ঠান হয় সবাই আমাকে ডাকে হাতে মেহেন্দি করার জন্য ওই ফোন দেখে দেখে আপনারাও কিন্তু এভাবে আঁকাটা শিখতে পারেন আঁকাটা শিখে যে কোনো অনুষ্ঠান হলেও বা বাড়ির অনুষ্ঠান হলেও আপনি কিন্তু যোগদান দিতে পারেন এভাবে আঁকার মাধ্যমে আমি অফলাইনের মধ্যেও দেখেছি যখন বাসে করে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাই তখন দেখি বাসের ভিতরে কন্ডাক্টর বাদে অন্য যেসব লোক ওঠে তারা সব বই বিক্রি করেন এবং তাদের কাছ থেকে আমি একটা বই নিয়েছিলাম বইয়ের পাতা উলটাতে উলটাতে মেহেন্দির ডিজাইনের বইও কিন্তু ভিতরে দেওয়া থাকে সেই মেহেন্দির ডিজাইনের বই দেখেও আমি ছবি আঁকতে শুরু করি প্রথমে কাগজে কলমে তার পরে সবার হাতে হাতে ওই ছবিকে আঁকতাম ছবি আঁকতে আমাকে ভীষণ ভালো লাগে অনলাইন না হলেও আমি আপনি অ অফলাইনে অনেক রকমের বই বিক্রি হয় আঁকার বই ছবির বই বহু রকমের বই বিক্রি হয় সেই সব বই নিয়ে এসে বাড়িতে আঁকলে সবার হাতেও আঁকতে পারবেন আর বাড়িতে বাড়িতে আলপনার মাধ্যমেও আঁকা যায়